প্রথমত স্কুলে যাই স্কুলে গিয়ে কিছুক্ষন বন্ধুদের সঙ্গে আড্ডা দিই তারপরে প্রার্থনা শুরু হয় প্রার্থনা শুরু হওয়ার পর কিছুক্ষণ পর মাস্টারমশাই আমাদের ক্লাস রুমে যায় তারপরে প্রেজেন্ট হয় প্রেজেন্ট হওয়ার পর ক্লাস হয় ক্লাস শেষ হওয়ার পর ক্লাস শেষ হওয়ার পর একটু বন্ধুদের সঙ্গে আলোচনা করি পড়াশোনার ব্যাপারে তারপর অন্য ক্লাস শুরু হয় ওই ওইভাবে চারটা ক্লাস হয় তারপর টিফিন হয় টিফিনে ভাত ডাল সবজি খাবার খাই যেসব খাবারগুলো খাই স্কুলেই হয় খাবার খাওয়ার পর কিছুক্ষন রেস্ট নিয়ে আবার ক্লাসের জন্য ঘন্টা পড়ে যায় ক্লাস করতে যাই ক্লাস করার পর আবার একটা ক্লাস হয়ে তারপর আবার আমরা আড্ডা দিতে বা বেরোই বাইরে যাই ব্রেক নিতে তারপর আবার ক্লাস শুরু হয় ক্লাস শুরু পরপর দু তিনটে ক্লাস হয়ে তারপরে জল টল খেতে যাই খেয়ে নিয়ে বাইরে টাইরে যাই তারপর এসে টয়লেট টয়লেট যাই তারপর এসে আবার আর একটা ক্লাস হয় তারপর ছুটির ঘন্টি পড়ে ছুটির ঘন্টি পড়ার পর আস্তে আস্তে সবাই স্কুলের বাইরে যাই তারপর বন্ধু সবাই একসঙ্গে মিলে সাইকেলে একসঙ্গে বাড়ি ফিরি